হ্যালো আচ্ছা বলুন

না না ওই না না ওই বইগুলো এখনও আসেনি আপনি যেগুলো বলেছিলেন এখন হচ্ছে পথের পাঁচালী আর দেবদাস ওই ওই বইই আছে বুঝতে পারলেন আচ্ছা আচ্ছা তাহলে হুম বলুন হ্যাঁ হ্যাঁ বলুন না আপনি

শুনুন আপনি বইটা নিয়ে যেতে পারেন সোমবারে আসুন কিন্তু বইটা নিয়ে গেলে সেটা কিন্তু ঠিক টাইমে আপনাকে পৌঁছে দিতে হবে কারণ আপনি বললেন তো আপনার বাড়ি অনেক দূর তো অনেক দূর বলে তখন আপনি দেরি যদি করেন তাহলে কিন্তু আমরা সেটার টাকা কেটে নেব ওরকম করলে কিন্তু চলবে না বুঝলেন না না সেটা তো অবশ্যই কেটে নেওয়া হবে কিন্তু বইটা নিয়ে গেলে সে টাইমে সেটা দিয়ে যেতে হবে না টাইমে দিয়ে গেলে তাহলে কিন্তু টাকা আমরা অবশ্যই কাটব আপনি যেটা বলছেন যে আপনার এত কিছু সমস্যা হয়েছিল সেটা কিন্তু আমরা শুনব না সমস্যা আমরা শুনব না আপনি একটা ডেটে নিয়ে গেলেন আবার ঠিক সঠিক ডেটে আপনাকে বইটা ফেরত দিতে হবে নইলে কিন্তু না না সেটা সবই হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে নিয়ে যাবেন হুম হুম হুম ঠিক